হ্যাঁ কে হ্যাঁ বলো না না বলো আচ্ছা সেটা তো ওমনি করে সেটা তো ওমনি করে শুরু করা যায়না সেটা আগে গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কথা বলে ওখানে আবেদন জানাতে হবে তারপর শুরু করতে হবে হ্যাঁ হ্যাঁ

তাহলে তুমি বলতে চাইছ যে একটা রাস্তাঘাটের ব্যবস্থা ঠিকঠাক করে পাকা রাস্তার ব্যবস্থা এবং রোড লাইটের ব্যবস্থা আর ওই যে একটা কমিটি হলে কমিটি হলের ব্যবস্থা করে দেওয়ার কথা তাই তো আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো হ্যাঁ ব্যবস্থা তো করা যায় কিন্তু আগে এমনি করে তো ফট করে সবকিছু হয়না আগে এটা গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কথা বলতে হবে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতের কাছে আবেদন জানাতে হবে তারপরে গ্রাম পঞ্চায়েত কিছু যে ডিসিশন যা সিন্ধান্ত নেবেন সেটার ওপরে ভিত্তি করে সব হবে না

হ্যাঁ ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে আমিও একটা কাজ করছি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কথা বলছি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কথা বলে ওখানে একটা আবেদন জানাতে হবে আবেদন জানাচ্ছি জানিয়ে তারপরে কথাবার্তা বলে আবেদন জানিয়ে দেখছি কী করা যায় তারপরে আপনাকে জানাচ্ছি ঠিক আছে আমি কথা বলে ও আবেদন জানিয়ে দেখছি আচ্ছা ঠিক আছে রাখুন হ্যাঁ